হ্যাঁ আমি আমার দেশের বা রাজ্যের বাইরে ভ্রমণ করেছি কারণ আমার ভ্রমণের উদ্দেশ্য ছিলো ঘুরতে যাওয়া কারণ আমার কেদারনাথ খুব পছন্দের জায়গা ছিলো একদম ড্রিম প্লেস যাকে বলে সেই জায়গা ছিলো তা আমি আর আমার বাড়ির লোক মিলে গিয়েছিলাম ওখানে তো আমি সেখানে যাওয়ার জন্য প্রথম দিন ট্রেনে গিয়েছিলাম ট্রেন ধরে নিয়েছিলাম একদিন রাত্রিতে তারপরের দিন সেদিন সারা রাত্রি গেছি পরের দিন সারা দিন গেছি তার পরের দিন সকালবেলা মানে ওই বেলা বা দশটা বারোটার দিক করে সেখানে গিয়ে পৌঁছেছিলাম তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সেই কেদারনাথে গিয়ে পৌঁছেছিলাম এটাই আমার উদ্দেশ্য ছিলো যে আমার এবং কেদারনাথকে সামনে থেকে দেখেছিলাম সেই সেই যে আনন্দ সেই আনন্দের কোনো বাঁধ ছিলো না আমার উদ্দেশ্য ছিলো ভ্রমণ করা কারণ আমি কেদারনাথ ছিলো আমার ড্রিম প্লেস